মাথা ব্যথা হলে আমরা আমাদের অনেক সময় হয় হয়তো সেদিন জল কম খাওয়া হয়েছে সেই জন্য মাথা ব্যথা হতে পারে এক নম্বর দুই নম্বর হয়তো আমাদের সেদিন ঘুম হয় নি ঠিক ঠাক হ্যাঁ সেই জন্য হতে পারে তো তার জন্য আমাদের একটু ঘুমের দরকার হুম তাহলে মাথা ব্যথা ঠিক হবে কারো কারো আবার অনেক সময় হয় চা চা হয়তো সে খায় অনেকবার হয়তো চা খাওয়া হয়নি সেই জন্যও হতে পারে মাথা ব্যথা চা খেলে হয়তো কমতে পারে মাথা ব্যথা হুম আর যদি তাও না কমে তাহলে তো শেষ অবদি আমাকে ডাক্তারের সাথে কলসাল্ট করতেই হবে হ্যাঁ অনেক রকম কারণেই মাথা ব্যথা হতে পারে বা কাড়া কাড়া যেটা আমরা বানাই লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটা তুলসি পাতা এই সমস্ত ইনগ্রিডিয়েন্সগুলো দিয়ে আমরা যে একটা কাড়া বানাই সেই কাড়াটা খাওয়া যেমন শরীরের পক্ষেও খুব ভালো আর সর্দি কাশি মাথা ব্যথা এইগুলোর জন্যও খুব ভালো তো হয়তো সর্দিকাশি লেগে থাকলেও হয়তো মাথা ব্যথা করে তো সেই জন্য জ্বর আসলেও মাথা ব্যথা করে মাথা ব্যথার অনেক রকম ভাগ আছে অনেক রকম অনেক কিছুর জন্যেই মাথা ব্যথা হতে পারে তো এসব কারণের জন্য এসব কারণগুলির জন্যও মাথা ব্যথা হতে পারে